আমার প্রিয় শিল্পী গায়ক হচ্ছে কুমার শানু ওনার গান আমার খুব ভালো লাগে ওনার গান আমি খুব ভালো পছন্দ করি ওনার গান আমি বিভিন্ন জায়গায় শুনতেও যাই যেখানে যেখানে উনি আসেন গান গাওয়ার জন্য আমি সেখানে শুনতে যাই আমার খুব ভালো লাগে উনি খুব জনপ্রিয় জনপ্রিয় কতকগুলো গান গায় ওই গানগুলো যেন অমর হয়ে থাকবে সারাজীবন এত্ত ভালো ভালো গান গায় এমনিতেই সব গান অমর হয়ে থাকবেন কিন্তু ওই গানটা আরও যেন মনে হয় থাকবে বেশি করে